কৃষকেরা কৃষিকাজের সঙ্গে সঙ্গে গবাধি পশু পালনও করে থাকেন কৃষকেরা যেহেতু পশুদের সাথে খুব ছোট থেকেই জড়িত থাকেন তাই তারা পশুদের আচার আচরণ সুস্থতা অসুস্থতা ইত্যাদি খুব ভালো ভাবেই বুঝতে পারেন তাছাড়া যারা পশু পালন করে থাকেন তারা নিয়মিতভাবে পশুদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থাকেন টিকাকরণও করিয়ে থাকেন তা নাহলে পশুদের স্বাস্থ্য নিয়ে যদি সচেতন না থাকে তাহলে যেমন পশুদের ক্ষতি হয় পশুরা রোগাক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে মারাও যায় সেরকমই পশুদের থেকে ছড়ানো রোগ রোগাক্রান্ত ব্যক্তিদেরও সেইরকম ক্ষতি হতে পারে অথবা মারা যেতে পারে পশুরা রোগাক্রান্ত হয়ে পড়লে সেরকম পশুদের সাথে মেলামেশা করা ঘরের মানুষও রোগাক্রান্ত হয়ে পড়তে পারে তাই পশুপালন করলে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখাটা জরুরী এবং সময় মত স্বাস্থ্য পরীক্ষা টিকাকরণ ইত্যাদি করানোও খুব জরুরী পশু সংক্রান্ত অনেক রোগই বর্তমানকালে ছড়িয়ে থাকে তার মধ্যে জলাতঙ্ক রোগ হল সবচেয়ে ভয়াবহ রোগ এই রোগে একজন পাগল কুকুরের মুখ দিয়ে লালা ঝড়তে থাকে এবং কুকুরটি জল দেখে ভয় পায় সেই কুকুরটি যদি কখনও অন্যান্য ব্যক্তিকে কামড়ায় তাহলে সেই ব্যক্তিরও মুখ দিয়ে সেই লালা ঝড়তে থাকে এবং ব্যক্তিটিও জলে ভয় পায় এবং শেষে ব্যক্তিটির মস্তিস্ক পাগল হয়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু পর্যন্তও ঘটতে পারে